আমার বাগান লাগাতে খুবই ভালো লাগে কিন্তু বাগান লাগানোর জন্য যে মানে গাছপালা লাগাতেও খুব ভালো লাগে বাগান করতে আমি খুব ভালোবাসি তো গাছপালা যখন লাগাচ্ছি লাগানোর আগে তো আমার মাটি ঠিক করতে হয় মাটি তৈরি করতে হয় মাটি তৈরি করছি তার পরে ছোটো গাছ চারা নিয়ে আসছি এনে লাগাচ্ছি যেমন ফুল গাছ ফুল গাছ তো খুব ভালো লাগে আমার ঘরের পাশেই ফুল গাছ লাগিয়ে রাখি যেমন সে ফুল গাছটা যখন লাগাচ্ছি খুব ছোটো গাছ লাগাচ্ছি গাছটা যখন লাগাচ্ছি তো আস্তে আস্তে বড় করার জন্য তার পেছনে আমার সময় দিতে হয় দেখতে হয় গাছটায় কোনো পোকা লাগছে কি না গাছটায় শুকিয়ে যাচ্ছে কি না তার জন্য গাছে আমার জল দিতে হবে তো আমি সকালে উঠে গাছে একটু জল দিলাম আবার বিকেলে দিকে আবার গাছে একটু জল দিলাম তো গাছে জল দিচ্ছি দিতে আবার একটু হয়তো গাছে একটু সারও দিচ্ছি আমার বাড়ির জৈব সার বানিয়ে সেই সারও একটু দিচ্ছি তো সার দিচ্ছি জল দিচ্ছি এমনি করতে করতে গাছও একটু বাড়ছে বড় হচ্ছে তো গাছটা যখন বড় হয় খুব ভালো লাগে যে না আমি যে পরিশ্রম করছি কষ্ট করছি আমার সে গাছটা একটু বড় হচ্ছে বা বেড়েছে তখন খুব ভালো লাগে যে গাছটা এবারে বাড়ছে গাছটা ঠিকঠাকভাবে আছে তখন আবার গাছটা আমার মানে যখন আরও বড় হতে থাকে তখন দেখি গাছটায় আবার একটু কুঁড়ি এসেছে কুঁড়ি আসার পরে ফুল ফুটছে তো গাছটা খুব ভালো লাগে যখন বাড়তে থাকে তখন তো খুবই ভালো লাগে দেখতে তো এমনিভাবে ফুল গাছ সবজি লাউ কুমড়ো এমনি গাছ লাগানো হয় তো যখন বাড়ে জিনিসটা বাড়তে থাকে বেগুন গাছ যখন বাড়তে থাকে তখন তো খুবই ভালো লাগে দেখে তার পরে যখন ফল হয় তো না যে আমি কষ্ট করছি কষ্ট করেছি গাছটা আমার বড় হয়েছে দেখে তখন খুব ভালো লাগে গাছ